আমি একটা জিন্স নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নেওয়ার সাথে দেখলাম খুব সুন্দর পরেও আরাম দেখতেও খুব সুন্দর দুদিন পরে যখন কাচতে আরম্ভ করলাম কাচার সাথ সাথে সমস্ত রং উঠে গেলো এই রং উঠার পরে ভাবলাম যে হয়তো কাচার কোনো গণ্ডগোল হয়েছে কিন্তু এক মাস পরে দেখলাম সেলাই খুলতে আরম্ভ করেছে এবং ফেঁসে যাচ্ছে এর ফলে আমি এই সিদ্ধান্ত নিলাম যে ফ্লিপকাট থেকে কোনো জিন্স নেওয়াই চলবে না সমস্ত খারাপ প্রডাক্ট বেশিরভাগই আসে